আমার সংগ্রহ করার শখটা অবশ্যই খরচ সাপেক্ষ নয় তো আমার বাজেটের মধ্যে বলতে আমি যেখানে ঘুরতে যাব এখানে ওখান যাব যদি কোনো জিনিস পাই মানে কোনো অন্য রকম জিনিস যদি একটু অন্যরকম জিনিস পাই যেটা রাখার মতো আর পাঁচজনের কাছে নেই আমি পেয়েছি রাখার মতো এরকম যদি পেয়ে যাই তো আমি অবশ্যই নিয়ে সংগ্রহ করব এর জন্য বাজেটের প্রয়োজন হয় না আমরা তো প্রতিদিন টুকটাক কোথাও না কোথাও যেতেই থাকি আমরা তো বছরে কোথাও না কোথাও একটু দূরে তো ঘুরতে যেতে যেতেই থাকি তো সেই সূত্রে যদি কিছু হাতের কাছে পেয়ে যাই সেরকম তো অবশ্যই সংগ্রহ করে রাখব